হ্যাঁ বলুন হ্যাঁ বলুন হ্যাঁ আসছে তো স্কুলে তো প্রোগ্রামের কিছু ব্যবস্থা করতে হবে আমাদেরকে হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ ব্যবস্থাটা প্রথমে সকাল থেকেই শুরু হোক না অসুবিধা তো কিছু নেই সকাল থেকেই শুরু হোক হ্যাঁ হ্যাঁ নাচ গান কবিতা আবৃতি এগুলো তো রয়েইচে এইগুলো থাকুক আর তাতে যাতে বাচ্চারা অংশগ্রহণ করে সেইগুলো আমাদের লক্ষ্য রাকতে হবে তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ টিফিনটা না হয় আমরা করে দেবো একটা ভালো রকমই সেই রকম কোনো অসুবিধা হবে না টিফিনটা হয়ে যাবে আর খেলাধুলো মানে তো প্রোগ্রামগুলো তো রয়েইছে হ্যাঁ হ্যাঁ আপনি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই হবে আপনি থালে একটা লিস্ট বানিয়ে দিন আর বানিয়ে আমাকে একটু পাঠাবেন আমি সেইগুলো দেখে তাহলে একটা নিজের মতো করে একটা লিস্ট বানিয়ে নিচ্ছি তাপরে না হয় স্যারের কাছে গিয়ে দুটোকে একসাথে দেখিয়ে একটা ব্যবস্থা করা যাবে হ্যাঁ অসুবিধা কিছু হবে না সেরকম ছাত্ররাও ওই ইন্টারেস্ট নিয়ে অংশগ্রহণ করবে আশা রাখি আর টাইম মেন্টেনটা ঠিক রকম করতে হবে টাইমে যেন কোনো রকম কোনো অসুবিধা না হয় যদি ঠিক টাইমেই সমস্ত প্রোগ্রাম শেষ হয়ে বাচ্চারা বাড়ি ফিরতে পারে স্টুডেন্টরা তাদের কোনো অসুবিধা না হয় সেগুলো ল লিখতে হবে তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হুম হুম